এই এলাকায় প্রায়শই দেখা যায় এমন কিছু পাখি হলো যেমন ধরুন শালিক ঘুঘু পায়রা চড়ুই ইত্যাদি আরও অনেক পাখি দেখা যায় আমাদের এলাকায় আর আমার প্রিয় পাখি বলতে আমি টিয়া পাখি খুব ভালোবাসি আমি কাকাতুয়া পাখিকেও খুব ভালোবাসি আমার টিয়া পাখি আর কাকাতুয়া পাখি খুবই ভালো লাগে আমি আমার বাড়িতে একটা কাকাতুয়া পাখি পুষেছি তো পাখিটা আমার খুবই ভালো লাগে আমি পাখিটাকে খুব যত্ন করি দেখাশুনো করি নিয়মিত খাবার খেতে দিই মেডিসিন খেতে দিই আবার আমি কোথাও ঘুরতে গেলে আমার সঙ্গে ওকে নিয়ে যাই আমার পাখিটা খুব সুন্দর কথা বলে আমাকে নাম ধরে ডাকে এবং আমার পরিবারের সবাইকে সব সম্পর্ক দিয়ে ডাকে খুব ভালো লাগে আমার বাড়িতে যদি কোনও আত্মীয় স্বজন আসে তাহলে আমার পাখিটা তাদের সঙ্গেও কথা বলে এই জন্য কাকাতুয়া পাখিটা খুবই ভালো লাগে আমার